খাদ্য সম্পর্কিত ঐতিহ্য বা কুসংস্কার অবশ্যই রয়েছে আ তখন যেই সমস্ত যেই যেই ধরনের খাদ্য খাওয়া হত এখন সেই খাদ্যের মধ্যে অনেক আ পার্থক্য লক্ষ্য করা গেছে আ যেমন আসি সুক্তোর কথায় আ আগে যেমন ভাজা মশলা এগুলো দিয়ে মায়েরা খুব সুন্দরভাবে সুক্তো করত এবং সেই সুক্তো এখনও অনেক অনুষ্ঠানে বা যে অনুষ্ঠানে হচ্ছে এই ধরনের সুক্তো ব্যবহার করা হয় কিন্তু সেই ধরনের সুক্তোর স্বাদ আগে পাও মানে আগে যে ধরনের সুক্তো ব্যবহার করা হত মানে সুক্তো খাওয়া হত সেই ধরনের সুক্তো স্বাদ এখন আর পাওয়া যায় না এখন যেমন দই সুক্তো হয় সেই সুক্তোর থেকে এই সুক্তো অনেক আলাদা তাছাড়া বিভিন্ন ধরনের কুসংস্কার অবশ্যই লক্ষ্য করা যায় যেমন মা ঠাকুমারা বলে যে পরীক্ষা দেওয়ার আগে কোনোরকম কোনো দই বা আ ডিম ডিম হচ্ছে আ দেখে যেতে নেই বা কলা দেখে যেতে নেই বা পরীক্ষা দিতে যাওয়ার আগে হচ্ছে দই খেতে হয় দইভাত খেতে হয় তাহলে হয়তো পরীক্ষা ভালো হয় এই জিনিসগুলো হয় কিন্তু এই এইগুলো কুসংস্কার মানলেও আমরা অনেক যুক্তির যুক্তি দিয়েও আমরা সেই জিনিসটা বিচার করতে পারি যে আ দই জিনিসটা হচ্ছে পেট ঠান্ডা রাখে তো তার জন্য দইভাতটা খাওয়াই যায় তার মধ্যে কোনোরকম সেই যে কুসংস্কার বললে অনেকরকম কিন্তু যুক্তি দিয়ে বিচার করলে অনেক কিছুই মা ঠাকুমারা যেগুলো বলেন সেগুলো অনেক কিছুই আমরা মানতে পারি